হ্যাঁ বলুন

দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার আট হাজার ন হাজার ওপো আছে ভিভো আছে আইফোন আছে কালো আর সাদা আছে এক লাখ কুড়ি হাজার টাকা এর কমে আর কোনো ফোন নেই আইফোন আইফোন নেই এর কমে আর কোনো আইফোন নেই যোগেশগঞ্জ বাজারের ধারে দাদা বৌদির বিরিয়ানির দোকানের পাশে ঠিক আছে ঠিক আছে